আমাদের স্থানে মানে অঞ্চলে পরিচালিত ক্রীড়া ইভেন্টগুলির মধ্যে যেগুলি রয়েছে আন্তর্জাতিক স্তরে যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে ক্রিকেট ফুটবল এবং এই খেলাগুলিতে দুটোতেই ক্রিকেট এবং ফুটবল দুটোতেই এগারো জন করে প্লেয়ার নেওয়া হয় এবং খেলাটি ক্রিকেটটি হচ্ছে আম্পায়ার দ্বারা এবং ফুটবল রেফারি দ্বারা পরিচালিত করা হয় এই খেলাটি সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ার পরে মানে যারা বিজয়ী হয় তাদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের শিল্ড রয়েছে ট্রফি রয়েছে ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য সিরিজ ম্যান অব দ্য টুর্নামেন্ট এসব পুরষ্কারগুলি রয়েছে এবং এই পুরষ্কারগুলি মানে বিশিষ্ট বিশিষ্ট সম্মানিত মানুষদের দ্বারা পুরষ্কৃত করা হয়